হ্যাঁ বলছি আমি সে সুব্রত বলছি বলছি আমার একটু দুপুরে অনুষ্ঠান বাড়ি আছে আর কি একটু মাছ লাগবে তোমার এখানে কী কী মাছ আছে আচ্ছা বলছি তাহলে আমার তো দুপুরে অনুষ্ঠান বাড়ি আছে বলছি রুই মাছ কেমন কী দাম নিচ্ছ কত করে কী কেজি বলো না একটু আমি বলছি আমি তো নেব অনেকটাই তাহলে কতটা কী দাম করতে পারবে আমি দশ কেজির মতো নেব বুঝলে

দুশো টাকাই নেবে একটু কম কম করো না আরেকটু ঠিক আছে তাহলে ওই দশ কেজি রুই মাছ আর কাতলাটা কত করে কী কেজি সবই দাম বাড়িয়ে রেখেছ না কি কাতলা আড়াইশো করে আচ্ছা তাহলে আর দশ কেজি কাতলাও লাগবে আমার ওই সব মাছ সব টাটকা তো মানে বরফ টরফ দেওয়া যেমন না হয় বুঝতে পারছ আমার অনুষ্ঠান বাড়ি লোককে খাওয়াব কিন্তু ঘরেই লাগবে হ্যাঁ ওটাই বলছি যেমন বরফ টরফ দেওয়া না হয় যদিও মানে তোমার কাছ থেকে পাইনি তাও বলে দিলাম আর কি আমি বলছি আর তাহলে তুমি কটার দিকে যেতে বলব তাহলে সব কিছু তোমাকেই কিন্তু রেডি করে দিতে হবে মানে মাছ কাটা ফাটা সব তোমাকেই করতে হবে বুঝলে আচ্ছা নটার দিকে ঠিক আছে আমি তাহলে দুজনকে পাঠিয়ে দেবো নটার দিকে তুমি সব রেডি করে রাখবে আর বলছি চিংড়ি মাছটা কত করে কী কেজি বলো না চিংড়িও লাগবে একটু পাঁচশো টাকা করে চিংড়ি মানে কী করে খাব তাহলে এত টাকা কী দাম চিংড়ি মাছের অত টাকা দিতে পারব না শোনো তুমি কত টাকায় কী করতে পারবে বলো একটু আমি আগে শুনি তারপরে বলছি অত পারব না আমি চারশো কুড়ি টাকা করে দেবো চিংড়ি মাছটি বেশি নেব না কেজি চারেক লাগবে আমার বেশি লাগবে না আমার চিংড়ি মাছ বেশি নিয়ে কী হবে ওই চার কেজির মতো হলেই যথেষ্ট কিন্তু দুশো কুড়ি টাকার বেশি আমি আর এক টাকা দিতে পারব না এই সরি চারশো কুড়ি টাকার বেশি আমি এক টাকাও দিতে পারব না হুম ওই চিংড়ি মাছটা একদম ভালো তো মানে বরফ টরফ দেওয়া যেমন না হয় তাতে আমার না হয় না হবে হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো সবগুলো মানে সব ঠিকঠাক করে রাখো আমাকে কিন্তু ছেড়ে দেবে আর বেশি দেরি করো না আমি দুজনকে পাঠাচ্ছি কারণ দুপুরে ঘরে লাগবে খাওয়া দাওয়া আছে বুঝতে পারছ সব লোকজন আসবে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে ওই মিডিয়াম সাইজের করে দেবে তাহলেই হবে বুঝতে পারলে আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি ওদের দুজনকে টাকাপয়সা দিয়ে দিচ্ছি হুম হুম ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ